হ্যালো নমস্কার দাদা এটা দি ফ্রেশ ফ্রাই তো আমি ফোন করেছিলাম তো আমার দুটো অর্ডার দেওয়া আছে বিরিয়ানি দুটো বিরিয়ানি চিকেন চাপ দুটো আর দুটো অর্ডার বাড়বে ঠিক আছে ওর সাথে দুটো ফিশ ফিঙ্গার যোগ হবে আর দুটো ফিশ ফ্রাই যোগ হবে আপনি কতক্ষণে আসবেন বলুন আমি দশটার সময় খেয়েদেয়ে ডিউটি বেরোবো ঠিক আছে এখন বাজে নটা আপনি কতক্ষণে আসতে পারবেন সেটা বলে দিন আর কত কী হচ্ছে সেটা আমি হোয়াটসঅ্যাপ করে আমাদের দিয়ে দিন আর আমি বিল পেমেন্ট করে দিচ্ছি আপনাকে আপনার স্ক্যানারটা পাঠান ঠিক আছে আপনি আমি তো আপনাদের ডেলি কাস্টমার একটু তাড়তাড়ি দিলে খুব ভালো হয় দাদা ঠিক আছে আর আপনি কতক্ষণে একটু তাড়াতড়ি আসুন আর আপনাকে আমি ঠিকানাটা সেণ্ড করে দিচ্ছি হোয়াটসঅ্যাপে আমার বাড়ি হাওড়া আপনি জানেন তো আপনি এর আগে এসেছেন তো দু তিনবার হ্যাঁ ওই হাওড়া দাসনগর একটু তাড়াতাড়ি আসবেন দাদা হ্যাঁ রাখছি অ্যাঁ